পৃথিবীর যে সমস্ত দেশগুলি আছে সেগুলির তো কমবেশি যাওয়ার ইচ্ছা তো সব সব জায়গাতেই আছে কিন্তু যেটা আমার যাওয়ার খুব ইচ্ছা হয় সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালের দেশ স্বাধীন হওয়ার পরে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ওই দুটি দেশ ভাগ হয় তার মধ্যে একটি হল বাংলাদেশ এবং তারা আমাদের মতোই আমাদের প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হল বাংলাদেশ এবং তাদের দৃষ্টি কালচার বা সংস্কৃতি সমস্ত কিছুই আমাদের মতোই ছিল বর্তমানে তারা কীভাবে আছে না আছে এবং তাদের কোথায় কী আছে সেগুলো জানার খুবই ইচ্ছা হয় এবং আমাদের কিছু লোক দেশভাগের সময় কিছু দাঙ্গা বা কিছু হয়ে শিকারে তারা ওই দেশে চলে যায় বা এই দেশে চলে আসে এবং তাদের সাথে একটা শিকড়ের টান বা আত্মিক টান থাকে সেই টান সেই টানের থেকে সেখানে গিয়ে সেই সমস্ত লোকগুলির সাথে আলাপ আলোচনা করা এবং তাদের পারস্পার্শ্বিক পরিস্থিতি জানার খুবই ইচ্ছা বা আগ্রহ আমার আছে এবং সেই দেশ গিয়ে জান জানতে চাই যে আগের মতো আছে কী না তারা আগের মতো কোন আলাদা মতোন ভাবে পরিবর্তন হয়েছে বা কী আছে না আছে সেগুলো জানার আমার খুবই ইচ্ছা তাই যদি কোনোদিন সুযোগ হয় সামনের দেশ প্রতিবেশী বাংলাদেশ থেকে ঘুরে আসতে পারি